আমার শহর সম্পর্কে আমার প্রিয় জিনিস হলো জাতীয় সরোবর সাহেব বাঁধ এই জাতীয় সরোবরটি দেখার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু শরণার্থীর সমাগম ঘটে এই পুকুরটি খননের পেছনে ইতিহাস ঘাঁটলে দেখা যায় তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ছাপ আমাদের এই প্রাণের শহর পুরুলিয়ার বুকেও পড়েছিলো ব্রিটিশ সাহেবেরা জেলের কয়েদিদের দিয়ে এই বিশালাকার জাতীয় সরোবরটি খনন করান আর এই থেকেই এই পুকুরটির নামকরণ সাহেব বাঁধ করা হয় এই জলাশয়টির মাঝখানে একটি বড় ও একটি মাঝারি মাপের দ্বীপও আছে সেখানে বিভিন্ন ঋতুতে পরিযায়ী পাখিদের আগমন ঘটে পড়ন্ত বিকেলের ক্লান্তি দূর করতে বহু মানুষ ভ্রমণে বের হয় এর পাশে একটি বিশাল সূর্য মন্দির রয়েছে বহু পূণ্যার্থী ছট পুজোর সময় সেখানে পুজো দিতে আসেন এই ধরণের বিভিন্ন কারণেই এই স্থানটি আমার খুবই পছন্দের স্থান